এবং মুরাদপুর পারটা করার পর আপনার এখানে এমন রাস্তা মুরাদপুর থেকে নতুনহাট পর্যন্ত খুব বাজে অবস্থা রাস্তার যা হোক করে আস্তে আস্তে গেলাম মঙ্গলকোটে আবার পাঁচটা হাম্প যা হোক করে পার করলাম আর ওই মঙ্গলকোটে হচ্ছে আপনার খুব লরির চাপ লরির চাপটা পার করে নতুনহাট ব্রিজে পার করে নতুনহাট ব্রিজে অনেক পুলিশ ছিলো পুলিশে আমাকে দাঁড় করালো এবং গাড়ির পেপার চাইলো গাড়ির পেপার দেখালাম এবং দেখানোর পর আমি বেরিয়ে গেলাম সোজা ওই রাস্তা বোলপুর বাঁসাপাড়াটা পার করে বাঁসাপাড়াটায় খুব ভিড় লাগে প্রত্যেক সময়ে বাঁসাপাড়ায় খুব ভিড় বাঁসাপাড়াটা পার করে নানুর থানার মুখটাতে গিয়ে আবার দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খারাপ রাস্তার জন্য একটা লরির সাথে একটা ট্যাক্টরের অ্যাক্সিডেন্ট হয় এবং ওইটা দেখে বেরিয়ে পড়ি ওখান থেকে বেরিয়ে পড়ার পর সোজাই চলে গেলাম আপনার বোলপুর রোডে ধরে আপনার একটা কালকুটি বলে একটা স্টপেজ আছে স্টপেজটা পার করে সোজা চলে গেলাম তারপরে আপনার আসে যোগীনগর তারপরে আসে আপনার বাহিরি তাপরে মুলুক তারপরে আপনার হচ্চে বোলপুর বোলপুর গিয়ে যখন ওখানে গেলাম একটা বন্ধুর সাথে দেখা করলাম দেখা করে আসার সময় হোটেলে খাবার দাবার খেয়ে যখন আবার ব্যাক আসছি তখন আপনার খুব মেঘলার দিন খুব বৃষ্টি যা হোক করে চলে এলাম রাস্তার পর বাঁসাপাড়াটা পার করলাম যখন নতুনহাট ব্রিজটা পার করে এসছি আবার খারাপ রাস্তা আর জল পড়েছে জল মানে খুব খারাপ জিনিস এমন জল পড়েছে পুরো কাদা করে দিয়েছে তাতে আমার খুব গাড়ির ক্ষতিও হলো এবং খারাপ রাস্তা ব্রেক মারতে ভয় লাগছে কখন স্লিপ মেরে দেবে তাই মারি নাই আস্তে আস্তে যা হোক করে এলাম আসার পর আপনার ওখানেই যখন বাঁসাপাড়ার ইয়ে মুরাদপুরটা যখন ঢুকলাম তখন এতো বাজে রাস্তা ধারণার বাইরে আর পানি হয়েছে কাদা জল রাস্তায় জমে গেছে তাও যা হোক করে এসে মুরাদপুরটা পার করে আলিনগর ইস্কু কলেজটা পার করলাম পার করে নজো ব্রিজের সামনে দিয়ে পার করে সোজাই চলে এলাম দাউন দিঘি কামনাড়া তারপরে ক্ষেতিয়া দাউন দিঘি কামনাড়া পার করে এসে সোজাই আমার বাড়ির সামনে চলে এলাম এবং এসে গাড়ি ফাড়ি ধোয়াধুয়ি করে গাড়ি ধুয়ে দিলাম এই হলো দুর্গম রাস্তার বাইকার